আমার বিশেষ কয়েকটি গুণ আছে ঘর গোছাতে পারি চুল বাঁধতে পারি ভালো শাড়ি পরাতে পারি আর সাজাতে পারি আর কোথাও যদি ভালো প্রশিক্ষণ পেতাম তাহলে সেই কাজটি ভালো আরও হচ্ছে ভালো করে উন্নতি ঘটাতে পারতাম